জলবায়ুর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে ঘুরতে আসার জন্য সব থেকে সেরা সময় হচ্ছে শরৎকাল এই সময় বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজা এবং ঈদ এই দুই এই সময়ই এই দুটি অনুষ্ঠান হয়ে থাকে এ সময় চারিদিক মাঠঘাট ভরে যায় কাশফুলে এবং নানা ধরনের ফুল ফল চারিদিকে পরিবেশ থাকে অনেক সুন্দর এবং মনোরম তাছাড়া আকাশ থাকে পেঁজা তুলোর মত দেখতে অনেক সুন্দর লাগে সেই সময় এবং এই সময় পরিবেশ থাকে অত্যন্ত মনোরম তাছাড়া এই সময় চারিদিকের যে নানা ধরনের ফুলবাগান বা পার্কগুলি রয়েছে সেগুলি নানা ধরনের ফুলে ভরে যায় এবং প্রাকৃতিক সৌন্দর্যের পরিমাণ অনেক বেড়ে যায়